হ্যাঁ আমার দোকানে সিজেনের ফুল বলতে গাঁদা ফুল আছে গোলাপ ফুল আছে রজনীগন্ধা আছে জুঁই ফুল আছে সিজিনের প্রায় সব ফুলই এখন আছে তো আপনার কী কী দরকার

আর কী কী আর কী কী ফুল দরকার বলছি যে আপনার যা যা ফুল দরকার আপনি এখানে এসে বেছে নিয়ে যান বলছি গোলাপ ফুল এখন দশ টাকা করে পিস আর গা গাঁদা ফুল সেম পঞ্চাশ টাকা করে এবং আর আছে জুঁই ফুল আছে জুঁই ফুলের তোড়া ওরকম কুড়ি টাকা করে তো আপনি যদি নিতে চান তাহলে এখানে এসে দেখে যান বলছি আপনার কোন অনুষ্ঠানে লাগবে ফুল

বলছি কোন অনুষ্ঠানে ফুলটা লাগবে বিয়েতে হ্যালো ও পূজার জন্য আচ্ছা আচ্ছা আপনার যা যা ফুল দরকার আমি প্যাক করে সব রেখে দিচ্ছি আপনি তাহলে কিছুক্ষণ পরে আসুন তাহলে আমি মোটমাট দামটা ঠিকঠাক করে রেখে দেবো

তাহলে আমি প্যাক করে রেখে দেবো এখন অন্য কাস্টোমার এসছে রাখছি